হ্যাঁ অয়ন বলছিস এই আমি সুপ্রীতি বলছি চিনতে পারলি হ্যাঁ উপনডীয়ার ঐখানে এতদিন পরে মানে মান মন গেল অনেকে অনেক বন্ধুকেই করেছি তাই ভাবলাম তোকেও করে নিই না না ভুলিনি রে ভুললে কি আর আমি কল করতাম তুই তো সেটাও করিস না আমি তো ওইটাও করলাম আমা আমার কাছেও নম্বর ছিল না রে আমিও পে পেলাম একটা বন্ধুর কাছ থেকে তখন ভাবলাম যে চল কলই করি এখন পড়াশুনাও নেই চাপও নেই এখন কোনো আমার খবরসবর ভালোই আছে তোর বল পরীক্ষা কেমন হল ঠিক হয়েছে আমারও ভালোই হয়েছে একটা পরীক্ষা খারাপ গেছে ওইটা ঠিক আছে কোনো ব্যাপার নাই আর বাকি এখন আর আজকাল আর কিছু করিনি দেখছি ওইটাই কোথায় ভর্তি হবো তোর বল আচ্ছা আর কি খবর এখন আর বাকি বাকি বন্ধুগুলোর কি খবর হুম প্ল্যান করলাম মানে শুনলাম একটা নাকি নতুন মল খুলেছে ওই কাটিঙের ওইখানে সিটি মল খুললো মানে ইয়ে নতুনই খুলিছে হবে এই এক সপ্তাহের মতো হবে হয়তো শুনলাম আমি কিছুজনের কাছ থেকে নতুন খুললো তবে এক এখন অফারও দিচ্ছে তো ওটাই বলছিলাম যাবি কি আমাদের অনেকদিন দেখাও হয়নি তাহলে সিটি মল কাটিঙের ওইখানে

হুম হুম আর এখন এখন পয়লা বৈশাখও তো বুঝতেই পারছিস এখন অফার দেবে ভালোই ভালোই হুম চৈত্র সেলও দিচ্ছে আর আর আমার একটা বোন আর আমার একটা বন্ধুও গেছিলো ও বললো যে হুম ভালোই এখন অফার দিচ্ছে ভালো ভালো জামাও আছে ছেলেদেরটা এবার কি করে জানবো বলো ছেলেদেরটা থোড়ি দেখতে গেছে হ্যাঁ সে তুই দেখ মল খুলেছে এবার শুধু কি ছেলেদের থাকবে শুধু কি মেয়েদের থাকবে ছেলেদেরও তো থাকবে বল হুম পাঞ্জাবী নিবি কি কুর্তা নিই নিবি কু হুম তা কবে যাবি বল এখন তো কোনো আমাদের টিউশনও নেই তোরও তো পড়াশুনার চাপ নেই আশা করি কাল বিকাল দিকে হ্যাঁ ঠিক আছে রিম্পাও বলছিল যাবো ওরও কিছু কেনাকাটার আছে হ্যাঁ অনেক অনেকদিন তোর সাথে দেখাও হয়নি দেখাও হয়ে যাবে ওদের সাথেও দেখা হয়নি হ্যাঁ ওটাই হ্যাঁ তো এখন দেখ নতুন খুলেছে দিবে দিবে কি তো সে

হ্যাঁ তুই কিছু নিবি না কাকিমার জন্য সেটাও তো ঠিক আমাকেও দেখতে হবে যদি ঠিকঠাক টাকা দেয় তাহলে বাড়ির বাড়ির লোকের জন্য নেবো না হলে নিজের জন্যই নিতে হবে

হুম একদম একদম সেই বন্ধু বলে কথা না কিনে দিতে পারি হাঁ কাল বিকালে আড্ডা মারবো হেন একটু বয়া লেট সময় নিয়ে বেরোবি হ্যাঁ হাঁ ফটো তোলা হবে ফটোটাই তো আসল হাঁ কাল বিকাল দিকেই করবি ঠিক আছে সাড়ে পাঁচটা ছটার দিকে হুম ঠিক আছে হুম